হ্যাঁ আমি সবিতা বলছি এই বলছি যে আমি একটা খুব সমস্যায় পড়ে গেছি আমাকে হঠাৎ হঠাৎ করে আমাকে কলকাতা যেতে হবে তো আমি নদীয়া থেকে কলকাতার ট্রেন কখন কী পাব আমাকে তো খুব মানে নিজেকে খুব ইয়ে লাগছে তুমি তাড়াতাড়ি জানাও দেখি কটায় আমি ট্রেন পাব কী করি হ্যাঁ হ্যাঁ কলকাতা আমাকে যেতেই হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফোনে আমি পেয়ে যাব আমি ওগুলো শুনেছি যে ফোনে পাওয়া যায় তো আমার এমনই এখন অবস্থা আমার পিসেমশাইয়ের খুব শরীর খারাপ পিসেমশাই পিয়ারলেসে ভর্তি আছে তো আমাকে মনে হচ্ছে হাত পা আমার কাঁপছে ওই জন্য আমার দেখো মাথারই ঠিক নেই আমিও তো শুনেছিলাম যে ওই মোবাইলে টিকিট পাওয়া যায় আর সব থেকে ব্যাপার কী হয়ে গেছে বলো দেখি আমাদের এই ব্যাংকে একদম আমাদেরকে ছুটি দিতে চায় না এই ছুটির দিনে এই ছুটির দিনে আমাকে এটি কাজে লাগাতে হবে ছুটির দিনে আজকে আমাকে ট্রেন ধরে কলকাতায় যেতে হবে কলকাতা গিয়ে পিসেমশাই কেমন আছে কী ধারা সেই সব ব্যবস্থা নিয়ে আমাকে আবার আজকেই ঘুরে আসতে হবে না হলে আমি তো আবার কালকে যেতে পারব না ব্যাংকে আর আমার তো তুমি গেলে তো আমার তো খুব ভালোই হয় বুঝতেই পারছ আমার মনের অবস্থা এখন কী রকম তাহলে তুমি চলে এসো হ্যাঁ তুমি যদি আসো তাহলে তো আমি মানে সেই কী বলব হাতে আমি স্বর্গ পাই তুমি তাহলে তুমি তুমি চলে এসো বুঝেছ তাহলে দুজনে মিলে গেলে আমরা ওখানের পরিস্থিতি কী রকম কী আমি সেরকমও ব্যবস্থা করতে পারব আমাকে কলকাতা আজকেই যেতে হবে তোমার এমনি বাড়িতে কোনো অসুবিধা হবে না তো গেলে ছুটির দিন তো সবারই ওই এই এই হ্যাঁ এই জন্যই আমাদের

ও ও

ও তাহলে তো ঠিকই আছে তাহলে তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ রেডি হয়ে আর তুমি তাহলে দেখে নাও কটায় কী ট্রেন আছে না আছে আমাকে সেরকম তুমি জানাবে হুম আমি আর আমি আর ওই সব দেখছি না আমি বরং অন্যান্য আমাদের আত্মীয়দের সঙ্গে কথা বলি কারা কারা আজকে যাচ্ছে বা কিছু আমি তাহলে ওই সব কাজগুলো সেরে নিই হ্যাঁ হুম তুমি তাহলে ওই ট্রেনের টাইম হ্যাঁ আরেকটা কাজ ট্রেনের তাহলে টিকিটটাও দুজনেরই কেটে নিও ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ তুমিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ আমার মাথাই কোনো কাজ করছে না হঠাৎ করে ওরকম শুনে ওই জন্য আমি বলি না আমি তোমাকে ফোনটা লাগাই করে আমি তোমাকে ফোন লাগিয়েছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে হ্যাঁ ব্যবস্থা নাও ঠিক আছে আমি এখন রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পরে দেখা হলে সব কথা হবে